হ্যাঁ আমার স্থানীয় ভাষা আমার বাংলা ভাষায় ইউটিউব চ্যানেল টিভি প্রোগ্রাম অনেক কিছুই আছে সেগুলো আমি খুবই খুব দেখি ইউটিউব চ্যানেলে আমার আমার মামার ছেলের একটা চ্যানেল আছে আমার মাসির একটা চ্যানেল আছে আমি সেগুলো ফলো করি আমি খুব ভালো করে দেখি সেগুলো আরো বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় আমি সেগুলো ইউটিউব থেকে দেখি আর যেসব টিভিতে পোগ্রাম হয় সিরিয়াল যেমন সন্ধ্যাতারা আছে আবার গীতা এলএলবি অনুরাগের ছোঁয়া আমি এগুলোও দেখি কন্টিনিউ দেখি আমি এগুলো দেখতে খুবই ভালোবাসি আর যেগুলো আছে আমি ফেসবুক ফেসবুকে যেসব আছে সেগুলো দেখি ইউটিউব তো খুবই দেখি ইউটিউবে যেসব প্রোগ্রামগুলো হয় আমার খুবই ভালো লাগে যেসব আছে অনেক অনেক বই টই ইউটিউব থেকে দেখার ইচ্ছা হলে দেখি বাংলা বই বাংলাদেশের বই বা বিভিন্ন অন্য রকমের নাটক আছে আমি এগুলো দেখি আর টিভি প্রোগ্রামে যেগুলো হয় হিন্দি হিন্দি বই আমি দেখি না সেরকম আর বাংলা বই খুবই ভালো লাগে দেখতে খুবই ভালোবাসি বাংলা বই দেখতে সেগুলো আমি দেখি অনেক ভালো লাগে সেগুলো দেখে আমি এটুকুই বলতে চাই